পশ্চিমবঙ্গে বিভিন্ন জনপ্রিয় কমেডি ক্লাব বা স্ট্যান্ড আপ কমেডি ইভেন্ট হো রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কমেডি ক্লাব পশ্চিমবঙ্গে বেশ বিখ্যাত সেগুলি বা তাদের না তাদের নানবিধ কারণের জন্য সেগুলি বিখ্যাত যেমন তাদের তাদের অবস্থান এছাড়াও তাদের পারফর্মেন্স পারফর্মেন্স এই সবের মাধ্যমে তারা নিজেদের নিজেদের পরিচয় গড়ে তোলে এই কমেডি ক্লাবের কমেডি ক্লাবে বিভিন্ন ধরনের কমেডিয়ান রয়েছে যেমন অয়ন চ্যাটার্জী শরূপ দে এছাড়াও আরও অনেক কমেডিয়ান রয়েছে যাদেরকে আমরা চিনে থাকি তারা তাদের মাধ্যম তাদের কমেডির মাধ্যমে আমরা আনন্দ পাই মজা পাই এবং আমরা মন মনো আমাদের তারা আমাদেরকে বিভিন্নভাবে মনোরঞ্জন অন করে থাকেন এসমস্ত কমেডি ক্লাবগুলিতে শো দেখার সময় হলো শো দেখার সময় হল এগারোটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই স এই টাইমের মধ্যেই এই কমিডিয়ান ক্লাবগুলিতে শো হয়ে থাকে এি সমস্ত কমেডিয়ান ক্লাবগুলি তাদের বিভিন্ন পারফর্মেন্স তাদের অবস তাদের ভৌগলিক অবস্থান এবং তাদের শোয়ের জন্য পৃথিবী বিখ্যাত হয়ে রয়েছে